আমি আগেকার যুগে আগেকার যুগে অনেক আগেকার যুগে অনেক পাথর পাথর অনেক পাথর আমি সংগ্রহ করে রেখেছি অনেক পাথর অনেক আগেকার যুগে যে কয়েন হয় সেই কয়েনগুলো আমি যখন দেখি যে কোথাও পড়ে আছে সেগুলো আমি সংগ্রহ করে নিয়ে সংগ্রহ করে রেখে দিই আর আমাদের এখানে মেলা হয় মেলাতে গাড়িতে করে এসে হেঁকে যায় যে পুরোনো যুগে পুরোনো যুগের কোনো জিনিস থাকলে স্টল দেওয়ার জন্য হেঁকে হঁকে যায় আমি আমি সেগুলো শুনি আর মেলাতে মেলাতে গিয়ে সেগুলো স্টল দিই স্টল দিলে কি অনেক অনেক স্টল দিয়ে অনেক জিনিসপত্র দেখালে সেগুলোর জন্য টাকা দেয় সেগুলো আমি যখন যেখানে কোনো পুরনো জিনিসপত্র দিকে সেগুলো সংগ্রহ করে রাখি আর আমাদের এখানে যদি কখনও মেলা হয় সেই মেলায় মেলাতে আমি সেগুলো সে সংগ্রহ করে নিয়ে গিয়ে মেলাতে স্টল বসিয়ে সেগুলো দেখাই সেগুলো দেখালে আমার অনেক টাকা দেয় এগুলো আমার খুব ভালো লাগে আর আর আগেকার যুগের যেসব ইতিহাস বইছিলো সেগুলো পড়ি সেগুলো থেকে সেসব বিষয়গুলো যা দেখি যেগুলো আগেকার যুগের মানুষ আগেকার যুগের মানুষ কী কীভাবে কী কাজ করতো কীভাবে পশু শিকার করতো এসবগুলো সব আগেকার যুগের মানুষের কাছে উৎসব ইতিহাস বইতে পড়তাম পড়ি আর রাস্তাঘাটে যদি আমি কখনও একটুখানি যদি কোনো আগেকার জিনিস যদি আমি এমন জিনিস লক্ষ্য করি যেগুলো আমি আগে কখনও দেখিনি সেই জিনিসগুলো আমি নিয়ে রেখে দিই সেগুলো আমি সেই সব জিনিসপত্রগুলো নিয়ে আমি রেখে দিই আর সেগুলো আর আমাদের এখানে মেলা হয় সেগুলো স্টল স্টল দিয়ে মেলাতে নিয়ে যায় নিয়ে গিয়ে মেলাতে নিয়ে গিয়ে স্টল দিই স্টল দিলে তারাও অনেক দেয় তারা অনেক সেখানে আমি যখন স্টল দিই তখন সেখানে অনেক ভিড় হয়ে যায় আগেকার জিনিসপত্র সব দেখার জন্য সব অনেক অনেক দূর দূর থেকে অনেক লোক আসতো যে সব মাইকে করে রাস্তা দিয়ে এখান থেকে ওখানে হেঁক হেঁকে দিয়ে যায় যে এই মেলাতে আগেকার পুরোনো দিনের জিনিস সব মুদ্রা বলালো বা কোনো পাথর আগেকার জিনিসের সব তলোয়ার বা কোনো কিছু পুরনো জিনিসের থাকে সেগুলো সেগুলো আমি সংগ্রহ করে রেখে দিই সেগুলো মেলাতে নিয়ে গিয়ে স্টল দেওয়ার জন্য সেগুলো আমি ভালো করে নিয়ে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে রেখে দিই সেগুলো আমার অনেক কাজে দেবে ওই জন্য করে যেখানে কোনো পুরোনো জিনিস দেখতে পাই সেখানে সেই জিনিসগুলো আমি সংগ্রহ করে রেখে দিই